ইতিহাস জুড়ে আমাদের এলাকায় আগে তো আমাদের এখানে সবার প্রথমে আমাদের এইখানে সবার প্রথমে এসছিলো হচ্ছে মুঘলরা মুঘলরা থাকার পরে মুঘলরা এসছিলো তা সুতরাং মুঘলদের সঙ্গে স মুসলিম সম্প্রদায় অনেক অনেকেই এখানে এসে তা বসবাস করতো তারপরে এস আসলো হচ্ছে ইংরেজরা ইংরেজরা থাকাকালীন ব্রিটিশরা থাকাকালীন এখানে অনেক ইংরেজরা এসেও থাকতো তারপরেও হচ্ছে এখানে ইংরেজ আর মুস মুসলিম ছাড়া এখানে অনেক বাঙালি ও অনেক সম্প্রদায়ের লোকই থাকে এই সবাই একসাথে থাকে এখানে কোনো অসুবিধা হয় না আর হচ্ছে ধর্মীয় আর্থ সামাজিক দিক থেকে এইখানে কথায় আছে যে নানা বর্ণ নানা সব ধর্মের সো লোকই এখানে এসে সবাই থাকতে পারে শুধু ক কোনো অসুবিধা হয় না ঝগড়াঝাঁটি কিছু হয় না ঝগড়া ঝামেলা কিছু হয় না সুতরাং বসবাস করতে কোনো অসুবিধা হয় না লোকের